বলিউড টলিউড ভারতের সর্বোচ্চ ফ্যাশান প্রবণতাকে প্রভাবিত করেছে বলে আমার খুব একটা মনে হয়নি কারণ ওই টি ভিতে বা সিরিয়ালের পোশাক দেখে আজকালকার সমাজ এতো জঘন্য নোংরা ড্রেস পরছে যেটা আমার একেবারেই পছন্দ হয়নি মেয়েদের যে শাড়ি তা যা সুন্দর লাগে এখন মেয়েদের ড্রেস এতো জঘন্য হয়েছে রাস্তায় বেরোলে আমরা মহিলা হলেও নিজেদিকে সেই সব জিনিস দেখে ঘৃণিত মনে হচ্ছে আর আমার মনে হয় এই ঘৃণিত পোশাকের জন্যেই মানুষ একবারে অবহেলিত সমাজের দিকে এগিয়ে যাচ্ছে যার জন্যে ধর্ষণ বা মেয়েদের উপরে যে অত্যাচার হয় শোষণ নিপীড়ন সব কিছুই এই মেয়েদের ড্রেসের জন্য তা আমার মনে হয় যে মেয়েরাই সবচেয়ে বেশি বদমাশ তাই এই বলিউড টলিউডে ভারতের সর্বত্র ফ্যাশান প্রবণতাকে প্রভাবিত করলেও সমাজ একেবারেই নিম্ন দিকে পৌঁছাচ্ছে বলে আমার মনে হচ্ছে কারণ আমি তাদের পোশাকের জন্য খুবই নিজেকে লজ্জিত মনে করি আমি খুব একটা সিনেমা সেই কারণেই দেখি না কারণ আমার টি ভির সিরিয়াল বা সিনেমা যদিও আগের পুরানো সিনেমাগুলো একটু ভালো লাগে এখনকার যে সিনেমা সমস্ত প্রেম ভালোবাসা বা এই দু চার দু চারবার করে বিয়ে করছে এসব আমাকে ভালো লাগে না তাই আমি কোনো সিনেমা দেখার চেষ্টাও করি না